ডাইরিয়া নিরাময়ের জন্য আমার গ্রামের কিছু ঘরোয়া প্রতিকার হলো ওয়ারেসের জল এছাড়াও দুপুরবেলা খাওয়ার সময় ভাতের সাথে হালকা ডালের জল দিয়ে খাওয়া যেতে পারে এছাড়াও লিকার চা খুবই উপযোগী ডাইরিয়া রুগীর জন্য এছাড়াও ডাইরিয়া রুগীকে হালকা খাবার রাতের দিকে খেতে হবে বিশেষ করে ডাইরিয়া রুগীর শরীর থেকে অনেক পরিমাণে জল খরচ হয়ে থাকে তাই মাঝেমাঝেই তাকে ওয়ারেসের জল খাওয়া উচিৎ